আমাদের স্কুল লাইব্রেরি ছিল ছোটবেলায় অনেক গল্পের বই লাইব্রেরি থেকে আমরা সংগ্রহ করেছি লাইব্রেরিতে বিভিন্ন ধরনের গল্পের বই থাকত রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৈয়দ মুজতবা আলী কাজী নজরুল ইসলাম তাদের বিভিন্ন গল্প পড়েছি বিভিন্ন উপন্যাস পড়েছি যেমন ভাত গল্প বা পড়েছি মহেশ গল্প পড়েছি অভিজ্ঞানম শকুন্তলম পড়েছি বিভিন্ন ধরনের গল্পগুচ্ছ স্কুল লাইব্রেরি থেকে নিয়ে নিয়ে পড়েছি বিভিন্ন ধরনের কবিতাও পড়েছি কবিতার বই পড়েছি দুই বিঘা জমি কীভাবে মানুষের প্রতি যে ব্যবহার আগেকার রাজরাজারা করত বা বিভিন্ন ধরনের জোর জুলুম কীভাবে এনেছে সেই সব পরিস্থিতি বিভিন্ন কবিতা বা গল্পের মধ্যে প্রকাশ করেছে সেই সব পড়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চার করেছি ছোটবেলা থেকে দেখতে গেলে দেখা যায় যেমন আমাদের প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে যে লাইব্রেরি ছিল তাতে বিভিন্ন ধরনের ছোটবেলার কবিতার বই পাওয়া যেত সেই সব থেকে কবিতা পড়েছি যখন হাই স্কুলে গেলাম সেখানে আর একটা পর্যায়ের পড়াশুনো হয় ওখানে ওখানে দেখলাম কবিতা গল্প উপন্যাস সব কিছু আলাদা আলাদাভাবে স্থাপন করা বিভিন্ন দিক দিয়ে দেখেছি বা পড়েছি অভিজ্ঞানম শকুন্তলম গল্প